তরুণরা এখন কৃষি দিক থেকে উন্নতি করে দিয়েছে আগে যেমন সব হাতে করে ধান লাগানো হতো হাতে করে কাটা হতো কিন্তু এখন তরুণরা শিক্ষিত হয়েছে শিক্ষা দীক্ষা নিয়েছে তাদের চাকরি বাকরি নাই ওই জন্যে তারা এখন ওইটা পেশা হিসাবে বেছে নিয়েছে যেমন সময়ে ওষুদ দেওয়া সময়ে জল পাওয়া না আগে জল ডোঙা দিয়ে ছেঁচে দিতো জমিতে কিন্তু এখন যান্ত্রিক উপায়ে এখন পাইপের সাহায্যে মেশিন বসিয়ে জল দিয়ে গাছ উন্নতি গাছের উন্নত হয় এখন মেশিন দিয়ে ধান কাটা হয় এখন মেশিন দিয়ে ধান বীজ লাগানো হয় এইভাবেই চাষ অনেকটাই এগিয়ে চলেছে তাদের এবং ফসল খুব ফলছেও এখন চাষবাসও মানুষ অনেকটাই বাড়িয়ে চলেছে যাতে চাষটা অনেকটা করে তাদের উন্নতি হয় সেই সব কেনা বেচা বাজারে হচ্ছে এইভাবেই তারা চালিয়ে যাচ্ছে দেখুন না আগে না জেনেই সব চাষবাস করতো সময়ে তারা বীজ ফেলতো না সময়ে তারা জল পাওয়াতে পারতো না এখ কিন্তু এখন সহজ উপায়ে জল টল পাইয়ে তরুণরা কাজে অনেকটা এগিয়ে চলেছে